পশ্চিম মেদিনীপুর জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে সবথেকে বড় উৎসব পড়ে দুর্গাপুজো তার পরে তো রয়েছেই কালী পুজো ভাইফোঁটা লক্ষ্মী পুজো গণেশ পুজো এসব পুজোতে ধরে থাকেই আমাদের পশ্চিমবঙ্গে পুজোর কোনো শেষ নেই তারপর রাজনৈতিক এইসব অনুষ্ঠানের কোনো শেষ নেই হ্যাঁ বাচ্চা বুড়ো থেকে মহিলা এবং সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এই সরস্বতী পুজোয় এই পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক কিছুই হয়ে থাকে এই পুজোতে আমরা অর্কেস্ট্রা আর আর অনেক কিছু দেখে থাকি এই অনুষ্ঠানে বাচ্চাদের নাচও হয়ে থাকে এই অনুষ্ঠানটা আমরা অনেকটাই আনন্দ হিসাবে আমরা উদযাপন করি এই অনুষ্ঠানটাকে আমরা কখনো যাপন করার হবে সেই কখন হবে কখন হবে না সেই হিসাবে আমরা কখনো দেখি না আমরা সবসময়ই ভাবি এই অনুষ্ঠানটা কখন আসবে অনুষ্ঠানটা আসলেই আমরা এই অনুষ্ঠানটাকে কীভাবে পালন করে খুব মানুষের মনে আনন্দ দিতে পারব এই অনুষ্ঠানটা আমাদের পক্ষে অনেকটাই বড় অনুষ্ঠান হয়েও থাকে দুর্গাপুজোতেও আমরা অনেক আনন্দ করি আমরা দুর্গাপুজোতে অষ্টমীর দিনে অষ্টমী আন অঞ্জলি দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাই আমরা সপরিবার নিয়ে আমরা ঘুরতে বের হই আমরা অনেক অনেক জায়গায় ঠাকুর দেখতেও যাই ঠাকুর দেখে মজা পাই অনেক অনেক জায়গায় সন্ধ্যে থেকে অনুষ্ঠানও আরম্ভ হতে হয়ে যায় অনেক বাইরে থেকেই নায়ক নায়িকাও আসে অনুষ্ঠান করাতে অনুষ্ঠান করে আমরা অনেকটাই দেখে মজা পাই এবং রাত্রিবেলা আমরা বাড়িও ফিরে চলে আসি তার পরের দিন ঠাকুর ভাসানের দিনে আমরা আমরা মাইক টাইক করে আমরা ঠাকুরকে বিসর্জন দিয়ে আসি মাইকে আমরা নেচে থেকে থাকি মাইকে আমাদের অনেকটাই সুবিধা এবং অনেকটাই অসুবিধাও হয়ে থাকে মাইকে আমাদের হার্টে অনেকটাই আঘাত করে মাইক আমাদের অনেকটাই ও মানে ক্ষতিকর জিনিস বলতে গেলে এই জিনিসটা একটা অনেকটা ক্ষতি করে আমাদের এই ক্ষতিকর জিনিসটাকে আমাদের এই মানে জায়গা থেকে ব্যান করা উচিত অবশ্যই আমরা হ্যাঁ আমরা অবশ্যই এই মাইক থেকে মজা নিয়ে থাকি আমরা বলব না যে মাইকটা আমাদের পক্ষে ক্ষতিকরও জিনিস হয়ে থাকে মাইকটা আমাদেরকে অনেক জিনিসকে মজাও দিয়ে থাকে যারা দুঃখি হয়ে থাকে তারা অনেক জায়গায় যদি থাকে তো মাইক বাজছে শুনে তারা অনেকটাই আনন্দ এবং হয়ে থাকে এবং আমরা দেখতে গেলেই যে দেখতে গেলে আমরা পুজোর সময় অনেক কিছু খেয়ে থাকি আমরা যদি দুর্গোপুজোর ঠাকুর দেখতে বাইরে বের হই আমরা গিয়ে সেখানে চাউমিন ভেজিটেবিল চপ এইসবও খেয়ে থাকি আমরা অনেক কিছুই খেয়ে থাকি আমরা মজা পরবে গাজন উৎসব এবং বড় বড়ম পুজো গাজনে আমরা দেখি ভোক্তা থাকে ভোক্তারাও সারা দিন কিছু না খেয়ে থাকে এবং রাত্রিবেলা তারা খেতে পায় সাঞ্জল খাবার পর ভোক্তাদের আমাকে অনেকটাই মজাদার লাগে দুলুনিটা কেন ভোক্তারা অনেকটা অনেক ভোক্তারা দেখি যে দুলতে দুলতে পারে না এবং ভোক্তারা দুলতেও চায় না কারণ তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে থাকে এই ভয়গুলি অনেকটা দূর করাও উচিত এবং গাজনটা আমাদের অনেকটাই মজার লাগে গাজনটা অনেকটাই ঠিক জিনিস যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত অনেক অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানের কোনো শেষ নেই আমাদের এখানে অনুষ্ঠান দেখতে গেলে আপনাকে বারো মাসই থাকতে হবে বারো মাসের মধ্যে অনুষ্ঠানের কোনো শেষকৃত্যও থাকে না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি অনেক রকম